হ্যাঁ হ্যালো কে বলছেন হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভ্যারাইটি অনেক এসছে আমাদের এবার দোকানে এক ডজনের দাম ম্যাডাম কুড়ি টাকা কুড়ি টাকা ডজন হচ্ছে হ্যাঁ কালী পুজোর জন্য আমি কী আমাদের দোকান শপ থেকে কিছু অফার দেওয়া হচ্ছে আপনি এসে দেখে যেতে পারেন হুম আর অনেক অনেক ধরনের প্রদীপ পাওয়া যাচ্ছে তার হ্যাঁ হুম প্রদীপের সঙ্গে আবার সলতে থাকছে হ্যাঁ হ্যাঁ সলতেটা প্রদীপের সঙ্গে ফ্রি থাকছে হ্যাঁ দুই ধরনেরই আছে আপনি যেটা পছন্দ করবেন এ নরমালও পাওয়া যাচ্ছে আবার কালারিং করা পাওয়া যাচ্ছে ডিজাইনিং পাওয়া যাচ্ছে তারপরে ইলেকট্রিকের সঙ্গে লাগানো ইলেকট্রিক সঙ্গে লাগানো যে প্রদীপগুলো হয় সেগুলো হচ্ছে তারপর সব রকমের পাওয়া যাচ্ছে আপনি আসুন দোকানে এসে দেখে যান কেমন হয় আপনার পছন্দ

আর ঠিক আছে ম্যাডাম আমি তো আমার মতো সিলেক্ট করব আপনি যদি এসে একটু দেখে যেতেন তাহলে আরও বেশি ভালো হতো আমি তো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আপনি যদি কাউকে দিয়েও পাঠিয়ে দেন তাও সেটাও হবে বা আমি যদি আপনার বাড়ির অ্যাড্রেস যদি দিয়ে দেন আমি এখান থেকে নাহলে হোম ডেলিভারি আপনার বাড়িতে পাঠিয়ে দেব এইরকম ব্যবস্থাও আছে আপনি দুই রকমই করতে পারেন না না না ওর সল সলতেগুলো ফুল ফ্রি হুম হুম ফ্রি আছে সলতেগুলো ফ্রি আছে সলতেগুলো হুম হুম